হ্যাঁ বলুন

হ্যাঁ হ্যাঁ এই এটা তো আপনার লিখিত কোনো জমা পড়ে নি আর আপনি কোনো আগেও জানান নি এই যে জমা আগে আপনি আমাকে জানালেন এটা আমি এই তার জন্যে ব্যবস্থা করছি খুব যতো শীঘ্রই তাড়াতাড়ি আমাদের কাজ চলছে আমাদের অন্য সাইডে না লিখিত কোনো জমা পড়ে নি এখানে লিখিত জমা পড়লে আমরা আমরা তার ব্যবস্থা আগেই নিয়ে নিতাম কিন্তু অন্য সাইডে যেগুলো লিখিত জমা পড়েছে সেগুলো আমরা তার ব্যবস্থা মানে করছি মানে কাজ চলছে আমাদের অন্য সাইডে সব কাজ চলছে আপনাদের ওদিকটা আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি যতো তাড়াতাড়ি পারি আপনাদের ব্যবস্তা করে দেবো আপনাদের কোনো সমস্যা হবে না আর

হ্যাঁ আপনাকেও যতো শীঘ্রই পারি যতো তাড়াতাড়ি পারি আমরা তার চেষ্টা করছি আপনাদের ওই রাস্তাঘাটটা এই এবছরের মধ্যে